হ্যালো স্যার বলছি আপনাকে ফোনটা করেছিলাম আগে ফোনটা বিকালবেলা করেছিলাম আর কি ফোনটা ঢুকেছিল আপনি বলুন কিছু হ্যাঁ ওটা বিলটা কি আপনি দিয়েছিলেন কর্মচারীকে আমার দোকানে হ্যাঁ আর আপনি আপনি শ্রীবাসদা আপনি শ্রীবাসদা আপনি হ্যাঁ ওটা আপনি সকালে কাল সকালে পারবেন তো নাকি না কাল সকালেও পারবেন না কাল সকালে হলে আমার হ্যাঁ ওটাতো ইম্পর্ট্যান্ট কিছু জিনিসটা অর্ডার দিয়েছি তাই একটু অসুবিধা হচ্ছে আজকে কি করতে পারেন তো দেখুন আমরা কাল আপনি কালকে যদি আমার একটু কাজ আছে আর কি কালকে থাকছি না দোকানটা বন্ধ থাকবে আর কি বুঝতে পারছেন তো আমি কি আমি কি আমি কি গাড়ি পাঠাবো তাহলে আপনি কি একটু ম্যানেজ করে তুলে দিতে পারতেন মালগুলো ভালো হতো হ্যাঁ না না তা করলেও তা করলেও হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ আমি চেষ্টা করবো হ্যাঁ বলুন বলুন আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম

ঠিক আছে আমি আমি এখন বাড়িতে নেই আমি বাড়িতে নেই আমি একটু বাইরে আছি আপনার সাথে পরে যোগাযোগ করলেও তো হবে নাকি

হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি একটু বাইরে আছি হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে স্যার ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আমি একটু বাইরে আছি পরে সন্ধ্যার দিকে কলটা করবেন

ঠিক আছে রাখুন